প্রাণীদের যত্ন নেওয়ার জন্য আমি প্রাকৃতিক এবং জৈব দুটো পদ্ধতি অবলম্বন করি তার মধ্যে প্রথম হল প্রাকৃতিক পদ্ধতি যে আমার বাড়িতে যে গৃহপালিত পশু বা পশু বা পাখি আছে সেগুলিকে আমি খুব যত্ন সহকারে আমি তাদেরকে লালন পালন করি তাদেরকেই আমি প্রায়ই দুএক দিন ছাড়াই আমি পুকুরে নিয়ে যাই এবং তাদেরকে ভালোভাবে স্নান করাই যাতে না তারা কোনো অসুখের সম্মুখীন হয় এছাড়া আমি প্রতিদিন তাদেরকে তা যেই ঘরে থাকে তারা সেখানে আমি প্রায়ই গিয়ে ধুনোর গন্ধ দিই এবং যাতে করে তাদেরকে মশা মাছি না তাদেরকে রোগ জীবাণু তাদের উপর ছড়াতে পারে তাছাড়া জৈব পদ্ধতিও কিছু আছে যেমন তাদের যদি শরীর খারাপ হয় তাহলে আমি ডাক্তারের পরামর্শ নিই তাদেরকে ওষুধ পালা এই সব জিনিস বা কোনো লিকুইড তাদেরকে আমি তাদের শরীরে আমি প্রয়োগ করি এর ফলে তারা রোগ জীবাণু থেকে মুক্তি পায় আর এই সব প্রাকৃতিক আর ওই জৈবিক পদ্ধতি অবলম্বন করে আমি প্রায়ই আমি আমার পশু বা পাখিদেরকে খুব যত্ন সহকারেই তাদেরকে আমি রেখেছি এবং পালন করছি আর আমি আমাদের বাড়ির বড়দের বাবা মার কাছ থেকেও কিছু পরামর্শ নিয়ে থাকি যেমন যদি কোনো স্থানে বা হাতে বা পায়ে কোনো পশুর যদি কোথাও চোট লেগে যায় তো সেখানে তৎক্ষণাৎ আমি বিশল্যকরণী পাতা মানে ঘষে তাদের সেই ক্ষত জায়গায় লাগিয়ে দিই এর ফলে দু এক দিনের মধ্যেই সেই ক্ষত জায়গা তাদের ভালো হয়ে যায় এবং তারা আবার আগের মতন যেমন ছিল সেরকমভাবেই তারা আমার বাড়িতে তারা লালন পালন হয়ে বড় হয়ে ওঠে